হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ আপনি ঠিক জায়গায় ফোন করেছেন হ্যাঁ বলুন হ্যাঁ বলুন আপনার কি দরকার আচ্ছা কার জন্য দামি বুটের মধ্যে নাইকি এয়ার জর্ডেন আছে এই নাইকি এয়ার দাম দশ হাজার টাকা আর আরেকটা আছে সেটা কোম্পানির সেইটার সেইটার দাম হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা এবং তারপরে আরেকটা আছে অজন্তা কোম্পানির সেইটার দাম পড়বে আপনার সাড়ে তিন হাজার টাকা

আচ্ছা ওইটা আমার কাছে এখন পর্যন্ত স্টকে আছে ছজোড়া এবার দেখুন সেটা তো বলতে পারব না আপনার মতো তো অনেক কাস্টমার আছে তো তাড়াতাড়ি করবেন তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন ভালো তো তাহলে আপনি এক কাজ করুন হুম আপনি আমাকে অনলাইনে কিছু টাকা পাঠিয়ে বুক করে নিন জুতোগুলো এবার আপনার সময় হলে আপনি নিয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি আপনি আপনি কজোড়া জুতো নিতে চান আচ্ছা আপনার আচ্ছা আপনি তাহলে আপনার নাইকিতে এয়ার জর্ডেনটা বললেন ওইটার ইয়ে সাইজ কত লাগবে আচ্ছা ঠিক আছে আর আপনার বাচ্চার আর আর আপনার বাচ্চার জন্য কি নেবেন বললেন ও সেটা কত নম্বর সেটা কত নম্বর ও আচ্ছা ঠিক আছে দোকানকে আসলেই দেখতে পাব আর আর আপনার স্ত্রীর হ্যাঁ আমি বিকেলের দিকে তো দোকানে থাকব আচ্ছা ঠিক আছে সন্ধ্যাবেলা থাকব আপনার স্ত্রীয়ের জন্য হিল তোলা জুতো নেবেন বললেন তো হ্যাঁ হ্যাঁ আর দোকানের লোকেশানটা জানেন তো দোকানের লোকেশানটা জানেন তো হ্যাঁ বাস স্ট্যান্ডের বাস স্ট্যান্ডের বিপরীতে আচ্ছা আর আপনার স্ত্রীর জন্য যে হিল তোলা জুতো নেবেন বললেন ওইটা কত দামের মধ্যে আচ্ছা ঠিক আছে আপনি তাহলে দোকানে আসুন দোকানে এলে কথা হবে হ্যাঁ হ্যাঁ